পুরুলিয়া জেলা ছৌ শিল্পে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছে তাই এই মুখোশ শিল্প এখানে একটা মূল পেশা এক বিশেষ শ্রেণীর এছাড়া বর্তমান প্রজন্ম নানারকম পেশার সঙ্গে যুক্ত হয়েছে নিজেদের পেট চালানোর জন্য কেরিয়ার গড়ে তোলার জন্য তার মধ্যে যেমন ছোটো বড়ো কোনো কাজকেই তারা কিছু মনে করে না সবই সংসার চালানোর জন্য সব কাজই ভালো যেমন ডেলিভারি বয় তারপর ডেলিভারি গার্লও আছে আর অটো চালানো রিক্সা চালানো মুদির দোকানে কাজ করা কাপড়ের দোকানে কাজ করা স্বাধীনভাবে কিছু রোজগার করার জন্য তারা সব সময়ে সচেষ্ট থাকে এবং এভাবে জেলার অর্থনীতি খুব বেশি চাঙ্গা না হলেও আমাদের পর্যটন শিল্পগুলো যেমন গড়ে উঠেছে সেখান থেকে কিছু বাধ্যতামূলক প্রবেশমূল্য না থাকায় সেভাবে অর্থনীতি চাঙ্গা হয়নি কিন্তু জীবনযাত্রা ক্ষেত্রে এর অবদান রয়েছে আর আমাদের বায়ুমন্ডলের অবস্থা যদি দেখা যায় মৌসুমি বায়ুতেই আবির্ভাবেই আমাদের বর্ষা নামে আর সেই মৌসুমি বায়ু যদি প্রাবল্য কম থাকে তাহলে কিন্তু সেই জেলা খরাতে খরার জেলায় পরিণত হয় আর গ্রীষ্মকালে তাপমাত্রা অতিরিক্ত থাকে আর শীতকালেও সেইরকমই বেশ শীত পড়ে